আইনজীবী পুলিশ পঞ্চায়েত বা তহসিল অফিসের লোকদের মতো আইনি কর্মকর্তাদের কারণে আমি কি কোনো আমি কোনো অসুবিধার সম্মুখীন হইনি আমার কোনো দুর্নীতির অভিজ্ঞতা নেই